হ্যাঁ আমি এরকম বহু গেম খেলেছি যা আমি নিজে বিশেষভাবে আবেগগতভাবে প্রভাবশালী এবং অর্থপূর্ণ দুইই মনে করেছি এই মুহুর্তে আমার দুটি গেমের নাম মনে পড়ছে যেগুলো স্টোরি টাইপ গেম যার মধ্যে একটি নির্দিষ্ট গল্প থাকে এবং এটি বাস্তবসম্মত বলে আমার মনে হয়েছে তার মধ্যে দুটি গেম হচ্ছে একটা হচ্ছে সেলেস্ট যা দু হাজার বারোয় এসেছিলো এবং ষ্টারডুউ ভ্যালি দু হাজার পনেরোর অন্যতম গেম এটি এই গেমগুলির মধ্যে এই গেমগুলির দ্বারা আমার জীবনে এটি অনেক প্রভাব ফেলেছে এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনুপ্রেরণা দিয়েছে তার মধ্যে প্রথম গেম যেটা বললাম সেলেস্ট সেটা একটা মানসিক স্বাস্থ্য এবং নিজের ওপর কাজ করার জন্য অনেক অনুপ্রেরণা যা দেয় এবং গেমটি যদি কেউ খেলে থাকে এবং গেমটির স্টোরি যদি কেউ ঠিকভাবে বুঝে থাকে গল্পটা যেরকম সেই অনুযায়ী গেমের দ্বারা যেহেতু আমরা অনেকটাই ইনফ্লুয়েন্স হই এই জন্য আমাদেরও নিজের জীবনে বেশ কিছু কাজ করতে ইচ্ছা হয় যা আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই দরকার এবং এই সেলেস্ট এবং ষ্টারডুউ ভ্যালি এই দুই গেমের মধ্যেই আমায় এটা সেটা শিখিয়েছে এবং এই গেমের মধ্যে যে নতুন কিছু করার যে আবেগ নতুন কিছু করার যে উদ্দীপনা এই দুটি গেমের দ্বারাই এসেছে এবং এই দুটি গেম অত্যন্ত প্রভাবশালী এবং আমার মতে প্রত্যেকটা মানুষের কোনও না কোনও সময়ে খেলা তো উচিত কারণ অনেক মানুষ গেমকে খারাপ বললেও এই গেম এই দুটি গেম মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মতে সাহায্যকর